আমি একটি পঞ্চায়েতের কর্মী বলছি আপনি কে বলছেন ও কী করতে ফোন করেছেন আপনি কী সাহায্য করতে পারি আমি আপনাকে ও আপনি কী কাজ করতে চান আপনি হাতের কাজ জানেন ও আপনি সেলাই করতে পারেন আপনি নকশা করতে পারেন ও আপনি কতো দূর পড়াশুনো করেছেন আপনি তাহালে হাতের কাজ বা নকশা নিয়ে কোনো ব্যবসা শুরু করতে চান না কাজে যোগ দিতে চান ভালো হতো বলতে যোগ্যতায় নিজে কাজ খুঁজে নেওয়াটাই ভালো কারণ আপনি হাতের নকশা পারেন আপনি উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাহলে আপনি একটা নিজে ভেবে চিন্তে কী কাজ করবেন দেখুন আর যদি তেমন না পারেন তাহলে কল করবেন আবার রাখছি